নিউ বাইক সাধারণত অনেক ভুল হয়ে হয়ে থাকে যে চালায় তার উপর নির্ভর করে সে চালাতে পারে কি পারে না সেটাও অনেকটা গুরুত্বপূর্ণ বাইকের সমস্ত জিনিসপত্র বা সমস্ত ফাংশন কীভাবে কাজ করে সেগুলিকে জানা উচিত সেগুলো এড়িয়ে যাওয়ার একটাই উপায় হতে পারে কোনো অভিজ্ঞ ব্যক্তি বা অভিজ্ঞ ট্রেনিং সেন্টার থেকে আমাদের সেগুলোকে প্রশিক্ষণ নিতে হবে জানতে হবে শিখতে হবে জিনিসগুলো আর কোন কোন নিয়ম কানুন কঠোরভাবে মেনে চলা উচিত সেগুলি হচ্ছে প্রথমেই যে নিয়মটি আসে রাস্তায় বেরিয়ে কীভাবে আমি গাড়ি চালাব কী কী সিগনাল ফলো করব কেমনভাবে ড্রাইভ করব ইত্যাদি ইত্যাদি